আমি জামা কাপড় ধোয়ার জন্য সাবান গুঁড়ো ব্যবহার করি সেই সাবান গুঁড়োর জল জামা কাপড় ধোওয়া হয়ে যাওয়ার পরে আমি জলে দিয়ে দিই কেন না এখন যা জলের পরিস্থিতি জল অনেক নীচে চলে গেছে সেই কারণে জল আমি বেশী ব্যবহার করি না আর যেইটা আমার ব্যবহারের জন্য আমি যেটা দরকার সেটা আমি নিয়ে নিই আর জামা কাপড় ধোওয়ার পরে যে জলটা থাকে সেটা আমি গাছ পালায় দিয়ে দিই